আমি মনে করি যে আমাদের সরকারকে আরো অর্থ ব্যয় করা উচিত খেলাধুলোর ক্ষেত্রে কারণ এই খেলাধুলো যখন আমরা নিজেরা খুবই ভালোভাবে শেখার পরে যদি আমরা কোন উচ্চ লেবেলে খেলাধুলো করতে যাই তো সেখানে যদি আমরা বিজেতা হই তো এটা মনে হয় যে আমরা আমাদের ভারতের জন্য কিছু করতে পারলাম তো এই জন্য আমাদের সরকার থেকে কিছু অর্থ ব্যয় করা উচিত এই খেলাধুলোর থেকে আর এই খেলাধুলো যদি আমাদের যদি হাতে থাকত তো আমরা প্রথমত খেলাধুলোর জন্য তাদের খেলোয়াড়দের থাকার জন্য ব্যবস্থা যেমন হোস্টেল একটি বড়ো রকম মাঠ যেমন যেখানে সবাই ক্রিকেট বা ফুটবল বা অন্যান্য আরো যে সব খেলাধুলো রয়েছে সেগুলো যেমন তারা দৈনন্দিন খেলতে পারে বা দৈনন্দিন প্র্যাকটিস করতে পারে যার জন্য খেলাধুলো তাদের আরো উন্নত হবে এবং আরোই যদি কোনো উচ্চ জায়গায় বা আমাদের দেশের বাইরেও যদি কোন দিনও খেলতে যাওয়া হয় তো সেখানে যেমন তারা বিজেতা হতে পারে তো এই জন্য আর এই জন্য আমাদের খেলাধুলোর ক্ষেত্রে কিছুটা পয়সা খরচা করা বা কিছু অর্থ প্রদান করা উচিত যাতে আমাদের ভবিষ্যতে কোনো অর্থের সমস্যা না হয় এই খেলাধুলার ক্ষেত্রে